হ্যাঁ আমরা সাধারণত অ্যালোপ্যাথি ওষুধই ব্যবহার করে থাকি বা সেটাই করতে পছন্দ করে কারণ তাড়াতাড়ি রোগ সেরে যায় আমরা সবাই চাই যাতে রোগটা তাড়াতাড়ি সেরে যায় কিন্তু এদিকে চিন্তা করি না যে সেই রোগটা আবার পুনরায় এসে আমাদের কাছে ধরা দেয় আবার সেটা দেখা দেয় কিন্তু হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক ওষুধ খেলে এইটা হয় যে সেই রোগটা একেবারে গোড়া থেকেই নির্মূল হয়ে যায় কিন্তু তার জন্য অনেক ধৈর্য ধরে আমাকে ওষুধ খেতে হবে তাহলে ভালো হয়ে যাবে আর কোনো দিন ফিরে সেই রোগটা আর আসবে না আমার কাছে সব থেকে বেশি পছন্দের অ্যালোপ্যাথি হলেও আমি কিছু কিছু অসুখের জন্য হোমিওপাথি খেয়ে থাকি এটা আমার খুবই পছন্দের হোমিওপাথিটা এটা ব্যবহার করতেও আমার খুব ভালো লাগে এর ওষুধগুলো খেতেও খুব মিষ্টি হয় তিতো হয় না এবং খেতেও খুব সহজ